আমার প্রিয় ভিডিও গেম হল লুডো আমি লুডো খেলা খুবই ভালোবাসি কারণ আমি যখন একা থাকি বা আমার পাশে যখন কেউ খেলার জন্য থাকে না তখন আমি একা একা ফোনের এই লুডো ভিডিও গেমটি খেলা করতে পারি সবাই বলে একা মানে বোকা বা বোবার মতো থাকতে হয় কিন্তু আমি একা থাকলেও নিজেকে একা মনে করি না কারণ কাছে এই ফোনে ভিডিও গেমটি আছে আমি যখনই একা থাকি তখনই এই ভিডিও গেম লুডো খেলাটি আমি করি